আমি সুইগি অ্যাপে দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এই যে খাবার অর্ডার করেছিলাম খাবার ডেলিভারির এক্সপেকটেড টাইম দেখাচ্ছিলো যে পঁইতিরিশ মিনিটের মধ্যে চলে আসবে কিন্তু এখনও এসে পৌঁছায় নি এটা আর কতক্ষণ লাগতে পারে এটা মানে দেরি হওয়ার কারণটা আমি জানতে চাইছি মাই অর্ডার সেকশানে গিয়ে ওই টাইম এখনও দেখাচ্ছে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তা এইটা কি কারণে দেরি হচ্ছে তাই জন্য আমি জানতে চাইছি আপনাদের কাছে কি মানে রেস্টুরেন্টের হেল্পলাইন নম্বর বা কাস্টমার কেয়ারের নম্বর পাওয়া যাবে যাতে কল করে জানা যেতে পারে অ্যাপের আর তো কিছু দেখাচ্ছে না এই মুহুর্তে আর কতটা দেরি হবে সেটাই জানতে চাইছি এতটা দেরি হওয়ার তো কথা নয়